আমার এলাকায় প্রায়শই দেখা যায় এইরকম কিছু পাখি হলো কাক শালিক বক বুলবুলি পায়রা চড়াই এসব বিভিন্ন রকমের পাখি দেখা যায় এইসব পাখি বিভিন্ন সময়ে দেখা যায় দিনের বিভিন্ন সময়ে দেখা যায় আর আমার প্রিয় পাখি বলতে আমি বলবো দোয়েল পাখি আমার খুবই প্রিয় পাখি এর কারণ হিসেবে বলতে পারি দোয়েল পাখি যে মুহূর্তে দেখা যায় সেই মুহূর্তটাই এখানে এ গুরুত্ব দেবো আমি কারণ বিশেষ করে সন্ধ্যার এক মুহূর্তে যখন নিস্তব্ধ চারিদিকে এ তাছাড়া সেই ভোরের সময়ে যখন চারদিকে নিস্তব্ধ শান্ত তখন এই পাখিগুলিকে দেখা যায় কোনও পাতার আড়ালে চুপ করে বসে আছে বা চুপচাপ নড়ানড়ি করছে এদিক ওদিক তাকাচ্ছে তো এই মুহূর্তগুলো এই নির্জনতাগুলো আমাকে খুব টানে এবং সেই সময়ে আমি পাখিগুলো দেখতে পাই এই জন্য দোয়েল পাখি আমার খুবই ভালো লাগে এবং এই পাখি দেখতে কিছুটা একটু ছোট করে ঠোঁটটা একটু লম্বা পাখনা গায়ের রঙটা একটু কালো একটা সাদা দুই পাশে দুটো দাগ আছে এই পাখি খুবই শান্ত স্বভাবের হয় খুব সহজে কাউকে ভয় পায় না বা দূরেও উড়ে চলে যায় না তবে খুব একটা মানুষের কাছেও আসে না আমার এই দোয়েল পাখি খুবই ভালো লাগে